আমি কাপড় ধোয়ার জন্য প্রথমত সাবান ব্রাশ জল এবং সার্ফ এক্সেল ইউজ করি তাছাড়া বিভিন্ন আবহাওয়ার সময় পরিস্থিতি হিসেবে আমি যখন দেখি সূর্যের আলো উঠেছে তখন সূর্যের আলোতেই কাপড়গুলো শুকিয়ে যেত তাছাড়া আবহাওয়া যখন খুব খারাপ থাকে তখন কাপড়গুলো নিয়ে এসে বাড়ির নিচে নিয়ে এসে দড়ি টাঙ্গিয়ে তারপর কাপড় মেলে তারপর ফ্যান চালিয়ে সেই কাপড়গুলো আপনা আপনি শুকিয়ে যায় তাছাড়া আবহাওয়া হিসেবে কাপড়গুলো সেরকম হিসেবে শুকিয়ে যায় তাছাড়া আমি সেরকম হিসেবে জল অপচয় করি না যতটা আমার জল দরকার সেই হিসেবেই আমি জলটা ব্যবহার করি সেই রকম হিসেবে আমি জল অপচয় করি না